আমি খেলাধুলোর বৃত্তি সম্পর্কে সচেতন কিন্তু এইটা সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই তাই আমি এটি সম্পর্কে জানতে চাই কারণ খেলাধুলা আজকাল একটি অত্যাবশ্যক পরিষেবা হয়ে উঠেছে মানুষের সুস্থ থাকার জন্য তাই আমি এটা সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমি খেলাধুলা বৃত্তি সম্বন্ধে জানতে চাই